হ্যালো হ্যাঁ আ দাদা আপনি কি বইয়ের বইয়ের ইয়ে বো দোকানদার বলছেন আপনি কি বইয়ের দোকানদার বলছেন দাদা আপনার দোকানে কি কি বই আছে সমস্ত সমস্ত সাবজেক্ট আছে হ্যাঁ আমি আমি বলছি

না আমি কি বলছি আমি বলছি যে আমি আমি যদি ই আমি কম পাবো কীভাবে আমি আমি বইটা কম টাকায় পাবো কীভাবে কোন ছাড় পাবো কীভাবে ছাড় আমি ছাড় বই বইটা কিনবো যে সেইটা ছাড় পাবো কীভাবে কম হবে কীভাবে একসঙ্গে অ আমি অনেক মাল নেবো

হ্যাঁ না না আমি আমি কী বলছি বলুন তো আমি আমি বলছি যে আমি অতো আমি একসঙ্গে অনেক বই নেবো সে সেইটা টাকাটা কীভাবে কম হবে